প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাগধারা কিছু হল যেমন চোরের মায়ের বড়ো গলা যেমন যে চোর তার মায়ের যে চোর তার তার মায়ের তো বড়ো গলা যার যে চোর তার মায়ের বড়ো গলাকে বলে চোরের মায়ের বড়ো গলা ইঁচড়ে পাকা ইঁচড়ে পাকা মানে যে অল্প বয়সে পেকে যাওয়া মানে খুব খুব ছোটো বয়সে খুব বড়ো বড়ো কথা বলা এগুলো বলে ইঁচড়ে পাকা কান কাটা মানে কান কাটা মানে যে যার কানে যার যে একটা ভুল কাজ করেছে তার যত বলো না কেন সে সে কাজটা শোধরাবে না সে সব সময় সে কাজটা করে যাবে এটাকে বলে কান কাটা খাল কেটে কুমির আনা মানে যেন তুমি তোমার নিজের সব যা নিজ যার নিজের সর্বনাশই সেই নিজের নিজেকে ডেকে আনছে এটাকে বলে খাল কেটে কুমির আনা গাছে কাঁঠাল গোঁফে তেল যেমন যেমন তিলকে তাল করা যেমন একটা ছোটো একটা ছোটো জিনিসকে একটা ছোটো জিনিসকে সে তিল থেকে তাল করা একটা ছোটো জিনিসকে বড়ো করা আর আর আগুন নিয়ে খেলা করা মানে সে সে জানে যে তার এই এই ক্ষতিটা হবে সে তা আরও বেশি করে ওটা করতে সেটাই যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আগুন নিয়ে খেলা করা আর যে সেটাকে বলা হয় ওই কান কাটা কান কাটা চুলকানি মানে মানে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া এরকম কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া মানে এরকম যারো যার একজনের একজন যারা জ্বলছে তাকে আরেকজনকে বেশি করে এসে কেউ জ্বালিয়ে দিচ্ছে যেন তার বাড়িতে ঝগড়া হচ্ছে যে এরকম হচ্ছে যেন যার একজনের বাড়িতে একজনের বাড়িতে ওরকম একজনের বাড়িতে যেন রকম ঝগড়া হচ্ছে আরেকজন এসে আরও এসে বিশেষ করে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে তার ঘরে আগুন আগুন দিয়ে দিচ্ছে এর আগুন এর এরকমই কিছু কথোপকথনে বাগধারা বা বদনাম দেওয়া বদনাম দেওয়া মানে ধরো তুমি ধরো তুমি কোনো কাজ করোনি সেরকম তোমাকে এমন একটা বদনাম দিয়ে দিল যে সারাজীবন সেই বদনামটা মুখে চুনকালি যেন তুমি যে একাজ যে কাজ করো নি সে কাজটা তোমার বার সে কাজটা তোমাকে বলছে যে তুমিই করেছো যে এ কাজটা তুমিই করেছো বললে এটাকে বলা হয় বদনাম দেওয়া